আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার স্থানীয় বাজারে কৃষি পণ্য পেতে মানুষকে খুবই অসুবিধার সম্মুখীন হতে হয় কারণ আমাদের এলাকাতে যোগাযোগ ব্যবস্থা অতটা ভালো নয় এছাড়া নানা রকম প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রচুর কৃষি পণ্যের ক্ষয়ক্ষতি হয় এই জন্য মানুষ তাদের কৃষি পণ্যগুলি সঠিক সময়ে তুলে বিক্রি করতে পারে না এর জন্য কখনও কখনও কৃষি পণ্যের আকাশ ছোঁয়া দাম হয়ে যায় এবং আমাদের স্থানীয় এলাকার মানুষেরা বেশিরভাগ মানুষই গরীব হওয়ার জন্য তারা সেই উচ্চ দামি পণ্য কিনতে পারে না এর জন্য তাদেরকে কখনও কখনও না খেয়ে কাটাতে হয় বা এক তরকারি ভাত খেয়ে কাটাতে হয় এই জন্য আমাদের এছাড়া কৃষি পণ্যের কৃষি পণ্যগুলি যদি সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা হয় তাহলে আমরা কম পরিমাণে মূল্যে পেতে পারি কিন্তু সেগুলো ফার্স্টে ব্যবসাদাররা কেনে এবং ব্যবসাদার থেকে অন্য জায়গাতে যায় বা অন্য জায়গা থেকে আমদানি করে সেই যদি কৃষি পণ্যগুলি আসে সেগুলোর দাম খুবই উচ্চতর হয় কারণ সেগুলো যাতায়াত নিয়ে আসার ভাড়া সেগুলোও এর সাথে যুক্ত হয়ে যায় এর জন্য কৃষি পণ্যের দাম খুবই বেড়ে যায় এতে আমাদের স্থানীয় মানুষদের খুবই অসুবিধার সম্মুখীন হতে হয় এছাড়া রয়েছে কালো বাজারি কালো বাজারির জন্য আমাদের কৃষি পণ্যের দাম প্রচুর বেড়ে যায় এছাড়া আমাদের স্থানীয় মানুষেরা সঠিক সময়ে সঠিক ভাবে কৃষি পণ্য কিনতে পারেন না কারণ এখানে ব্যবসাদার সমেত সমিতির লোকেরা সঠিক সময় সেগুলোকে না বেচে যখন এগুলোর দাম আকাশ ছোঁয়া হয়ে যায় তখন এগুলোকে বেচতে আরম্ভ করে